হ্যাঁ হয়েছিল আমি যখন কলেজে পড়তাম তখন একটা কলেজের অনুষ্ঠানে আমাদের একটা প্রফেসার তিনি বাংলায় একটা গল্প করেছিলেন তো সেই গল্পটাকে বলা হয়েছিল আমাকে ইংরেজিতে অনুবাদ করতে

সেটাকে যখন আমি অনুবাদ করলাম সবাই দেখে খুব সুন্দর বাহবা দিয়েছিল এবং সেটা যখন মানে চেয়ারে ওখানে স্টেজে উঠে বলেছিল আমার নিজের খুব গর্ব মানেন বোধ করেছিলাম তো এই বিষয়ে আর একটু বলি সেম একই একই ঘটনা আমি যখন কলেজ লাইফেই পড়তাম তখন আমাদের একটা ফ্রেন্ড ছিল সে বান্ধবী তো আমাকে মানে একদম পাত্তাই দিত না উনি ফার্স্ট টাইম তো কথা বলতে বলতে একটু যখন একটু যখন মানে রিলেশনে যাব সেই সময় এরকম একটা পরিস্থিতি হয়েছিল মানে এরকম আরেকটি অনুষ্ঠানে তো সেখানে যখন আমি ওখানে মানে সকলের সামনে এই কথা বলতে বলতে ইংরাজিটাকে এত মানে এতটাই মানে ইজিলিভাবে এ করলাম তখন মানে মেয়েটা আমাকে দেখে তখন অনেকটাই ইয়ে মানে খুব কাছে চলে এসেছিল সম্পর্কটা আস্তে আস্তে ওর সাথে পরিচয়টা হয় তো মানে তারপর থেকে আমাদের দুজনের ভালো সম্পর্ক সেই এখন আমার ফ্যামিলির একজন মানে ম্যা মানে বিবাহ সম্পর্কে আমরা এখন জড়িত ফ্যামিলিতেই আছে তো এই বিষয়টা সবাই জানে